হ্যাঁ বলছি দাদা একটু শুনবেন আপনি ওই সামনের মোড়টা থেকে আসছেন তো আমি একটা ক্যাব বুক করতে যাচ্ছিলাম তো আমি আপনাকে দেখে ভাবলাম আমাকে আপনাকে জিজ্ঞাসা করি যে সামনে ওখানে কোনো অটো দাঁড়িয়ে আছে আমি কৃষ্ণনগর থেকে আসছি আমি মায়াপুর যাব আমার একটু কাজ আছে তো আমি জানতে চাইছি আপনার কাছে যে ওখানে সামনের মোড়ে কি কোনো অটো দাঁড়িয়ে আছে আমি ক্যাবটা বুক করছিলাম তো ক্যাবটা বুক করার আগে আপনাকে দেখলাম তো আমি আপনাকে ভাবলাম জিজ্ঞাসা করে নিই আপনি তো ওই দিক থেকে আসছেন যদি কোনো অটো দাঁড়িয়ে থাকে তাহলে আমি আর ক্যাবটা বুক করতাম না আমি একটু হেঁটে চলে যেতাম গিয়ে আমি ধরে নিতাম অটোটা তাহলে সেক্ষেত্রে আমাকে আর ক্যাবটা বুক করে ক্যাবের জন্য অপেক্ষা করতে হতো না আপনি ওই দিক থেকে আসলেন তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আমার একটু কাজ আছে আমি একটু কাজে যাব মায়াপুর যাব তো আমি আসছি কৃষ্ণনগর থেকে সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা ঠিক আছে সো সামনে পাওয়া যাবে তো গেলে তাহলে আমি আর ক্যাবটা বুক করতাম না তাহলে আমি একটু হেঁটে গিয়ে আমি অটোয় করে চলে যেতাম ঠিক আছে